হ্যাঁ বলছি আপনি কি অসীমবাবু বলছেন হাঁ হাঁ হাঁ সাইন আপ ফোন শপ থেকে ওই আমার হচ্ছে এয়ারটেল সিম আর কি ওইটাকে আমি পোর্ট করে হচ্ছে ভিআই করবো ও তাহলে কী কী কী কী সুবিধা একটু বলুন তাহলে হ্যাঁ দু বছর হয়ে গেলো

হ্যাঁ পঁচিশ হ্যাঁ নিজেস্ব আধার কার্ড হবে সুন্দর করে ঠিক করা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাই

আচ্ছা পোর্ট করলে যে একটা গামলা দিতো ও আচ্ছা আর অন্য কিছু গিফট নেই চাদর আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আমি চাদরও নিতে পারি আচ্ছা আর পঞ্চাশ টাকা লাগবে নাকি ও আচ্ছা আচ্ছা আমার তো এই রিচার্জ করেছিলাম হচ্ছে ওই জানুয়ারির ওই পনেরো তারিখে আজকে তো আপনার হয়ে গেলো জানুয়ারির এই ফেব্রুয়ারির আপনার হয়ে গেলো এগারো তারিখ তাহলে তো ইয়ে প্রায় হতে যাচ্ছে আঠাশ দিনের রিচার্জ তাহলে রিচার্জ আছে আচ্ছা ঠিগ আচে তাহলে বিকালবেলা যাবো আমি দেখা করবো আপনার সাথে ঠিক আছে রাখছি হুম